কিছু স্থানীয় শিল্প বা ব্যবসা কী কী যা পশ্চিম বর্ধমান জেলার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে নজরুল অ্যাকাডেমি জংশন মল ঘাঘর বুড়ি মন্দির সময়ের সাথে সাথে এগুলিকে উন্নত হচ্ছে বা যে যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে জংশন মল জংশন মল আমাদের উন্নত একটা জায়গা এটা আমাদের পশ্চিম বর্ধমানের দুর্গাপুর অঞ্চলে অবস্থিত এই অঞ্চলে আমাদের এই জংশন মলটি আমাদের পশ্চিম বর্ধমানের বেশ এক বিশাল একটি মল

অনেকভাবে আমাদের মুখোমুখি হতে হয় আবার এখান থেকে অনেকে আমাদের সাধারণ মানুষেরা কাজের সুযোগ পেয়ে থাকে ঘাঘর বুড়ির মন্দির ঘাঘর বুড়ির মন্দির হচ্ছে আমাদের একটি বেশ ধার্মিক স্থান জায়গা এই জায়গাতে গেলে মন জুড়িয়ে যায় ঘাঘর বুড়িটা একটি ট্যুরিস্ট টাইপের একটা জায়গা এখানে আমরা সকলে ঘুরতেও যাই এবং এই মন্দির মন্দির মেইনটেন করার জন্য আমরা সকলে থাকি যারা মন্দিরটাকে খুব সুন্দরভাবে মেইনটেন করে মন্দিরটা সুন্দরভাবে মেনইটেন না করার জন্য আমরা যদি না যাই তাহলে এটি পর্যটন কেন্দ্রের মধ্যে ধরা যাবে না যেহেতু মায়ের মন্দির মায়ের সেবা যত্ন এবং আমরা যারা পর্যটন কেন্দ্রতে ঘুরতে যাই আমাদের সকলেরই খুব সুন্দরভাবে সেবা যত্ন করা হয় এবং ঘাঘর বুড়ির মন্দিরে এক মূর্তি আছে সেখানেও অনেকেই বলে নাকি যেতে নেই এই নেই সেই জন্য ওখানে বিপদ আপদ যাতে না হয় সেই মূর্তিতে ঘাঘর বুড়ি মন্দিরে অনেক সময় মোকাবিলা করতে হয় এখানে অর্থনৈতিক ঘাঘর বুড়ির মন্দির জংশন মলের থেকে ঘাঘর বুড়ি মন্দিরের আর্থিক উন্নয়নটা একটু খানিকটা কম